আমাদের সমাজে খুব বড় কুসংস্কার চলে যেরকম কেউ কেউ বলে দুটো শালিক দেখলে দিন ভালো যায় একটা শালিক দেখলে দিন খারাপ যায় আবার তিনটে শালিক দেখলে বাড়িতে কেউ আসছে এবং দেখা যাচ্ছে বাড়িতে বরতন পড়ে গেল থালা পড়ে গেল বাটি পড়ে গেল পড়ে গেলে বলা হয় যে বাড়িতে কোনো কুটুম্ব সাক্ষাতে আসবে আবার কেউ মরে গেলে বাড়িতে যদি কোনো কাক আসে তখন বলা যায় যে তার আত্মা চলে এসেছে বা মরে যাওয়ার ফলে ও কাক হয়ে চলে এসেছে এটা কিন্তু একটা কুসংস্কার এবং দেখা যায় যে আমরা যদি গাড়িতে যাই গাড়িতে যাওয়াকালীন সামনে দিয়ে একটা বিড়াল রাস্তা কেটে চলে গেল তো আমাদের কুসংস্কার আমাদের আশেপাশের লোকজন এটাই ব্যাখ্যা করে যে যে ওইটা হলে যদি বিড়াল বিড়াল রাস্তা কাটে তাহলে তোমার যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে বা তুমি মরে যেতে পারো এটা খুব বড় একটা কুসংস্কারের মধ্যে থেকে আমরা চলছি আবারও দেখা যায় যে কোনো কোনো জায়গায় আমাদের মানুষ মারা যাওয়ার পরে তোমার কোনো কিছু রান্না হলে বা কোনো কিছু হলে তাদেরকে দানস্বরূপ দিতে হয় এরকম আমাদের সময়ে অনেক রকমভাবে কুসংস্কার চলে তো বিশেষ করে আমি তো এই কুসমস কুসসংস্কারগুলো মানি না কিন্তু তবুও যে সব জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে চলেছে দিনের পর দিন যেরকম আমরা বাইকে যখন যাই যাওয়াকালীন সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল কিন্তু আমি মানি না আমার মন থেকে একটা কেমন যেন লাগছে না সবাই তো বলে এটা কি সত্যি না মিথ্যে যদিও বা সেই দিন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম হয়ে যাওয়ার পরে কিছু না কিছুভাবে আমি এটা মানতে শুরু করলাম জিনিসটা যদি সত্যিই আমি মানতাম তাহলে আমার অ্যাক্সিডেন্টটা হতো না কিন্তু ওই দিনকারে আমি ওই জিনিসটা না মেনে গিয়ে আমার অ্যাক্সিডেন্টটা হলো তো জিনিসটা কোনো জায়গায় না কোনো জায়গায় সত্যি আবার কিছুটা মিথ্যে

এই জিনিসগুলো একেতে মেনে চলা উচিত আবার না মেনে চলা উচিত কিছুদিন আগের গল্প আমার যখন ছেলে হয় তখন আমার বাড়িতে কিছু হিজরা আসে

এসে বলে যে আমাদেরকে দশ হাজার টাকা দিতে হবে চাল দিতে হবে শাড়ি দিতে হবে তেল সবজি নানান রকম জিনিস দাবি করে থাকে তো অত তো জিনিস দেওয়া সম্ভব ছিল না বললাম একটু কম করো কিন্তু তারা মানলই না বলছে আমাদেরকে দিতে হবেই না দিলে আমরা অভিশাপ দেবো এবার কোনো ক্ষেত্রে আমি বললাম অভিশাপ দিলেই বা কী হবে যাক যা হওয়ার হবে কিন্তু আমার ওয়াইফ সে কোনো না কোনো কারণে মনে একটা খুঁতখুঁত লেগেই থাকল যে মানুষে বলে হিজড়া অভিশাপ দিলে নাকি সেটা খেটে যায় কোনো ক্ষেত্রে আর বাচ্চার প্রতি তো মায়ের যে ভালোবাসার টান সেটা তো একটা কোনোক্ষণ না কোনো ক্ষেত্রেই একটা ভয় লেগেই থাকে তো সেই জন্যে তাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হলো কিন্তু তারা তার জন্যে তারা আশীর্বাদ দিয়ে চলে গেল তো এইসব ছোট ছোট জিনিস কিন্তু এককালীন দেখা যায় যে আমি ওইটা না দিতাম তখন দেখা যাচ্ছে আমার বাচ্চার যদি এটটু জ্বর হতো বাড়িতে তো সেই ক্ষেত্রে কী হতো না দেকেছ ওই হিজরেটা এসেছিল তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি সেই কারণে তারা অভিশাপ দিয়ে গিয়েছে এবার জ্বর হয়েছে কী করা যাবে যদি কোনো কিছু হয়ে যায় এই মনের ভয়টা লেগেই থাকত এমন কি আমাদের সাইন্টিফিক দিক থেকে মানা যায় যে আমাদের শরীরের হান্ড্রেড পার্সেন্ট আমাদের ব্রেনে কন্ট্রোল করে আর আমরা যেটা ভাবি সেটা হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি ওষুধের থেকে আমাদের ধারণাটা শরীরের ক্ষেত্রে অনেকটুকু বেশি কার্যকারিত হয় যেমন আমার যদি গায়ের জ্বরও না থাকে আমি তখন ভাবতে লাগলাম যে আমার গায়ে জ্বর এসেছে

তখন ভাবতে ভাবতে হঠাৎ করে দেখা গেল আমার গায়ে জ্বর চলে এসেছে আবার আমার গায়ে খুব জ্বর কিন্তু আমি ভাবলাম আমার কোনো জ্বর নেই আমি আমার মতো কাজকর্ম পরিশ্রম করে করতে লাগলাম আমার কিন্তু সেই জ্বরটা আর এলো না এসে থাকলেও সেটা ঠিক হয়ে গেল তো এটা সায়েন্স এবং কুসংস্কারের মধ্যে কিছুটা পার্থক্য বলেন আর কিছুটা একত্রিতভাবে একটা মিল আছে